হ্যাঁ আমি যেরকম ঘুরতে ভালোবাসি গান করতে ভালোবাসি খেলতে ভালোবাসি সেরকম সেই ঘোরার স্মৃতিগুলোকে সুন্দর একটি গল্প আকারে লিখতেও ভালোবাসি এবং নানান রকম চিত্র দেখলে সুন্দর মনে পড়ে যায় কিছু ছন্দ এবং তালের কথা তাই ছোট্টো মতো কবিতা লেখারও চেষ্টা করি এইভাবেই আমার সারাদিন কেটে যাওয়া জিনিসগুলোর মধ্যে থেকে উঠে আসে আমার লেখাটাই আর এই লেখাটি আমি সাধারণত রাত্রিবেলায় লিখি আবার কোনো কোনো সময় ঘুরতে গেলে যখন ঘুরতে ঘুরতে পরিশ্রম হয়ে যায় কোথাও বসি তখনও পারলে ডায়েরির মধ্যে অল্প একটু করে লিখে নিই ঘরে আমার আরামদায়ক জায়গা বলতে বিছানার এক কোণ যেখানে আমি পা মেলে বালিশ নিয়ে তার উপর বসে লিখতে পছন্দ করি রাতের বলায় দশটা থেকে বারোটা পর্যন্ত সময় থাকে এই সময়ের মধ্যে আমি লেখালেখি করি কারণ ছেলে ছেলের ঘরে পড়াশোনা করে আমি আমার লেখা নিয়ে ব্যস্ত থাকি এই সময় লিখতে আমার খুব ভালো লাগে